বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে ভূগোলের ভূমিকা আছে এবং বাংলার ইতিহাস সংস্কৃতিতে অনেক রকম নাচ গান আমরা দেখতে পাই লালন শাহা ছিলেন বাউল গানের তার গান আজও আমরা শুনি এবং বাংলায় সংস্কৃতির সাহিত্যে তার গান শুনতে পাই এবং তার গান আমাকে অনেক প্রভাবিত করে তার অনেকগুলি গানেই আছে সেগুলি খুবই সুন্দর সুন্দর গান এবং তা আমরা আজও পড়ছি এবং যেমন আমাদের বাঁকুড়া জেলার পাশেই আরেকটি জেলা আছে সেটি হলো পুরুলিয়া পুরুলিয়া জেলার ছৌ নাচ এতো সুন্দর মুখরিত কি বলবো ছৌ নাচের একটা একটা মুখোশ পরে ধারী এবং নানারকম দৃশ্যকাব্য সেখানে তুলে ধরা হয় এই নাচও খুব সুন্দর এবং পশ্চিমবঙ্গে নানা জেলায় নানাারকম নাচ প্রসিদ্ধ আছে পশ্চিমবঙ্গের সাঁওতালি অধিবাসীদের একটা নাচ আছে এবং সেটাও খুব সুন্দর সাঁওতালিদের নিজস্ব নাচ